ভারতের শিক্ষা ব্যবস্থা উন্নত মানের হলেও ধীরে ধীরে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অবনতি দেখা যাচ্ছে বিশেষ করে করোনার পর থেকে ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি আগ্রহ অনেকটাই কমে গেছে তাছাড়াও এখন যেহেতু শিক্ষক নিয়োগে সমস্যা দেখা যাচ্ছে ফলে স্কুলে অনেক স্কুলে শিক্ষক শিক্ষিকার পরিমাণ কম থাকার জন্য অনেক সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকার পরিমাণ কম থাকার জন্য তারা বেসরকারি স্কুলে ভর্তি হয়ে যাচ্ছে এভাবে ছাত্র ছাত্রীদের মধ্যে থেকে পড়াশোনার আগ্রহ ধীরে ধীরে কমে আসছে ফলে ভারতের শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে অবনতির দিকে এগিয়ে যাচ্ছে বলে আমার মতামত